হ্যাঁ তো আমনাদের দোকানের অনেক সুনাম শুনেছি তাই আপনাদের দোকানে আজ যাবো ভাবছি তো আমনারা আমনাদের জামাকাপড়ের ওপর কেমন ডিসকাউন্ট দিচ্ছেন ও আর আপনাদের দোকানে কোন কোন জামার কালেকশান সবচেয়ে ভালো রয়েছে ধরুন মেয়েদের পোশাকের কোন কালেকশান সবযেয়ে বেশি সবচেয়ে কম ডিসকাউন্টে আপনারা দিচ্ছেন আর তো মেয়েদের সা সালোয়ার কামিজের ওপর আপনি কত ছাড় দিচ্ছেন তো ম্যাম ওটা যদি সিক্সটি পার্সেন্ট হতো থাহলে ভালো হতো না আর শাড়ি কালেকশানগুলো কেমন রয়েছে ঠিক আছে তাহলে ম্যাম আজ বিকেলে আমনাদের দোকানে যাবো আমনি কিন্তু আমনার মালিকের সাথে একটু কথা বলবেন যদি একটু বেশি ডিসকাউন্ট তো আসলে আমি অনেকগুলো মাল নেবো তো তাই একটু যদি বেশি ডিসকাউন্ট হতো ভালো হতো

ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে আর আজকে বিকেলে আমি আপনাদের দোকানে যাচ্ছি অনেক ধন্যবাদ